এটাই শিশিরতলা ড্রেসের দোকান হুঁ বলছি আপনাদের দোকানে কি মানে নতুন কালেকশন চলে এসেছে ও না আপনারা বলেছিলেন নতুন কালেকশন আসলে জানাবেন ওই জন্য আর কি ও আচ্ছা তো শাড়ির কালেকশন কি এসেছে না আসেনি আচ্ছা হুঁ হুম হ্যাঁ তো মেয়েদের কালেকশনগুলোর মধ্যে কী মানে কীরকম কী আছে মানে টপ আছে কি কোনো ও আচ্ছা তো ঠিক আছে তাহলে আমি বিকেলে আজকে আসছি আচ্ছা ঠিক আছে রাখছি তাহলে